হ্যাঁ আমি গ্রামীন এলাকায় মিডিয়ার ভূমিকা ব্যাখ্যা করতে পারি আমাদের এই জেলার প্রায় অনেক গ্রামেই কোনো শিক্ষাব্যবস্থা নেই গ্রামে নেই কোনো বিদ্যালয় না আছে কোনো মহাবিদ্যালয় এরফলে অনেক বাচ্চারাই পড়াশোনা করতে পারছে না এবং তারা বাইরের রাজ্যে খুব ছোটো বয়সে কাজ করতে চলে যাচ্ছে এই ধরনের সমস্যাগুলি বিভিন্ন গ্রামীন সাংবাদিকরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে তুলে ধরতে পারে সাংবাদিকদের দ্বারাই এই সমস্যাগুলির কিছু উপায় বার হতে পারে এখনকার যুগে প্রতিটি মানুষেরই কম বেশি শিক্ষিত হওয়ার দরকার আছে কিছু কিছু গ্রামে যদিও বিদ্যালয় আছে কিন্তু সেখানে পর্যাপ্ত সংখ্যায় ছাত্রছাত্রী নেই পর্যাপ্ত বই খাতাও নেই আবার প্রয়োজন মত শিক্ষক শিক্ষিকাও নেই আবার কোথাও কোথাও শিক্ষক শিক্ষিকা থাকলেও পড়ার মতো ছাত্র ছাত্রীর সংখ্যা অনেক কম ফলে বিদ্যালয়গুলি প্রায় বন্ধের মুখে তাই আমাদের যেসব গ্রামীণ সাংবাদিকরা আছে তারাই পারে এই সব সমস্যার কথা পশ্চিমবঙ্গ সরকারের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের দ্বারাই এইসব গ্রামীণ এলাকায় শিক্ষা ব্যবস্থা উন্নত হতে পারে